হ্যাঁ মানে যে যা কাজ করে তার ওপরে তো ডিপেণ্ড করে তো প্রশংসা করে কেউ তাহলে সবারই তো ভালো লাগে শুনতে তো আমারও ভালো লাগে শুনতে সেইসব প্রশংসাগুলো যখন শুনি আমার আঁকাগুলো ভালো হয়েছে যেমন আমি লাইভ আঁকা পছন্দ করি আমার কোনও জায়গায় সামনে দাঁড়িয়ে কাউকে দেখে আঁকি বা কোনও কোনও জিনিসকে লাইভ তুলে ধরি আঁকায় তো তখন সেই মানুষজনগুলো আমাকে বলে তো সেইগুলো শুনতে খুব ভালো লাগে তো তানারাও বলে যে অনেক সুন্দর হয়েছে তো সেটা শুনতে সবারও ভালো লাগে এছাড়াও কোনও কোনও জায়গায় আমি আঁকি এক এক সময় কোনও গণ্যমান্য ব্যক্তি বা যারা আঁকা নিয়ে আরও ভালো আঁকে তাদের সাথেও মাঝে মাঝে দেখা হয়ে যায় তারা যখন আমার আঁকার প্রশংসা করে তখন তো আমার সত্যি কথা বলতে আরও বেশি ভালো লাগে কোনও কোনও জায়গায় কোন জায়গাটায় ঠিক করলে কীরকম ভাবে আঁকাটা ভালো হয় বেটার করলে আরও ভালো হয় আঁকাটা সুন্দর হয় সেইসব জিনিসগুলো তারাও আমাকে বলে আমাকে অনেকটা অ্যাডভাইস দেয় তো সেইগুলোও সত্যি খুব ভালো লাগে প্রশংসা করে আমার তো সেই জিনিসগুলোতেই সত্যি কথা বলতেই সত্যিই খুব ভালো লাগে প্রশংসা পেতে কার না ভালো লাগে তো সেই জন্যই কথাটা আমার বলা